ইতিহাস মূলত তিন ধরনের প্রাচীন ভারতের ইতিহাস মধ্য ভারতের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস আমার মতে ইতিহাসের মধ্যে সবথেকে গর্বের মুহূর্ত হল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ভারতের লড়াইয়ে যখন ভারত স্বাধীনতা অর্জন করেছিল সেই মুহূর্তটা স্বাধীনতা আন্দোলনে কিছু নেতা যেমন বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি সূর্য সেন গান্ধীজী এরা হল আমার পছন্দের অন্যতম ব্যক্তিত্ব